হ্যাঁ বলুন কী ফোন নেবেন কী মডেলের কত বাজেটের মধ্যে পনেরো থেক কুড়ি হাজার টাকার মধ্যে যেমন ওয়ান প্লাস আছে রিয়েলমি আছে মটোরোলা আছে এবার ওয়ান প্লাসটা তো ভালো সেট তার থেকে মটোরোলা বা এই এই এগুলো আরেকটু ফিচার টিচার ভালো পাওয়া যায় হুঁ হ্যাঁ ব্যাটারি ফাংশন পাঁচ হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি আধ ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি ফাংশন ভালো ওয়ান প্লাসের এবং অ্যাণ্ড্রয়েড ভার্সন বা ফোন মেমোরি এগুলো বেশি বেশি আছে ক্যামেরাও ওয়ান প্লাসের ক্যামেরাও হেবি সুন্দর ক্যামেরা আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আমাদের দোকানে আসুন কেমন রবিবার দিন বাদে আর সব দিন আসুন হুম হুম রবিবার দিন বাদে যেদিন আসবেন সেদিন খোলা থাকবেন হ্যাঁ আর এ আর আর কম আর অনলাইন থেকেও এখানেও কিছু ছাড়ে দেওয়া হবে যদি অফার টফার চলছে এখন পুজোর সময় কেমন অফার টফার চলছে আসুন তাহলে ই ইয়ে করে দেওয়া যাবে কেমন ঠিক আছে হ্যাঁ